হ্যাঁ পরিবারের মহিলারা যেভাবে মাছ ধরে এবং মাছ ধরার জন্য সহায়তা করে সেরকম আমাদের যেরকম আমাদের এখানে মহিলারা মাছ ধরে যেহেতু ছিপ আছে জাল তারা কেউ কেউ ফেলতে পারে আর কেউ কেউ আবার ফেলতে পারে না যারা ফেলতে পারে না তারা কী করে ধরো একটু এখান পুকুরে নেমে বা ফিশারিতে নেমে ওরা জালটা একটু ছুঁড়ে দেয় একজন ওপার থেকে ধরে আরে একজন এপার থেকে ধরে ধরে তারা জাল টেনে এক জায়গায় নিয়ে গিয়ে সেখানে ঘা টা দিয়ে মানে জলের ছিটে ঘা টা দিয়ে এক জায়গায় ফেলে জালটা তারপর টেনে ওঠে মাছ ওঠে এবারে যা হয় সেটা হলো মাছ মাছ আমরা ধরি যেহেতু ছিপ দিয়ে আমাদের এখানকার মহিলারা তো সমুদ্রে যায় না নারীরা সমুদ্রে যায় না অন্য অন্য অন্যান্য জায়গায় হয়তো যায় মহিলারা ছিপ নিয়ে এই জাল নিয়ে বড় বড় জাল নিয়ে সমুদ্রে যায় তারা গিয়ে মাছ ধরে তারা মাছ ধরতে হয়তো অভ্যস্ত আমরা ঠিক আমাদের এখানে নদী নেই তাই আমরা জানি না যে মহিলারা নদীতে কিসের জন্য যেতে পারে না এবারে আমরা আমাদের এখানে জাল দিয়ে মাছ ধরা হয় জাল আমরা মহিলারা যারা ফেলতে পারে তারা ভালো আর যারা না ফেলতে পারে তারা ওইভাবে মাছ ধরে আর ছিপ দিয়ে মহিলারা বেশিরভাগ ছিপ দিয়ে মাছ ধরে আমাদের এখানে এ সব জায়গায় বা আশেপাশে সব জায়গায় ওরা মহিলারা ছিপ দিয়েই বেশিরভাগ মাছ ধরে জাল ফেলতে আমি খুব কম লোকেরই দেখেছি এবার মহিলারা সমুদ্রে যায় না কেন আমি এটা ভালোভাবে আমি বলতে পারব না এটাই